বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ছোট্ট ক্ষুদ্র অঞ্চলের কৃষক দ্বারাও এর মধ্যে যোগদান করতে পারে তাকে শুধু জানতে হবে কী করে কৃষি তার মানটাকে উন্নত করতে হবে আর কৃষিটা যেটা করছে মানে শাক সবজি বা যাই ফসল ফলাচ্ছে সেটা তার কী করে তার বীজ বপন করতে হবে ভালো এখন অনেক বাজারে নতুন নতুন উন্নত মানের বীজ এসেছে এবং বীজটা যাতে নষ্ট না হয়ে যায় তার ওষুধও আছে সেইগুলো জানতে হবে সে ক্ষুদ্র কৃষক বলে যে সে পারবে না তা নয় সে জানার রাস্তা সে জানার চেষ্টা যদি সে করে সে সব কিছুই পারবে সে চেষ্টা যদি করে তো সে জানতে পারবে যে কী করে ওই প্রতিযোগিতায় নামতে হবে কী করে প্রতিযোগিতার সঙ্গে সবার সঙ্গে সেটাকে তাল মিলিয়ে চলতে হবে তো সেই জন্য তাকে জানতে হবে সব কিছু তার বীজ কোথায় পাওয়া যায় সেটাকে বপন কখন করা হবে সেটাকে রক্ষণাবেক্ষণ কী করে করতে হবে তার জন্য যে তার যে পদ্ধতি সেগুলো যদি জানে তাহলে সে পারবে সে ক্ষুদ্র কৃষক বলে যে পারবে না তার দায় কিন্তু সেই জন্য এখন এই কৃষকরা এখন অনেক বেশি সেই দিকে ঝোঁক করছে বলে তারা চাইছে যে আমার যেন কৃষিটা আগামী উন্নতি করতে পারি এবং সেটার থেকে যেন আমি আরও লাভ করতে পারি এটাই হচ্ছে সবচেয়ে জানার ব্যাপার এবং সব কিছু জানলে সে অনায়াসেই পারবে সেই প্রতিযোগিতায় নামতে